বিভিন্ন ধরণের ঋতু আছে এক এক ধরণের ঋতুতে মানুষের এক এক ধরণের রোগ দেখা যায় যেমন শীতকাল শীতকালে অনেকের ঠান্ডা লাগে তো জ্বর সর্দি কাশি এইগুলোও হয় তাছাড়া এমন একটা সময় থাকে যখন খুব শীতও নয় যেমন শীত পড়ার আগে খুব শীতও নয় খুব গরমও নয় হ্যাঁ আবার কখনও এরম হয় রাতের বেলায় শীত পড়ে আবার দিনের বেলায় খুব গরম পড়ে তখন কি হয় এই আবহাওয়ায় মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন জ্বর সর্দি কাশি ডায়রিয়া হয় তাছাড়া যখন খুব গরম পড়ে তখন মানুষের পক্স হয় বেশিরভাগ মানুষেরই দেখা যায় পক্স হচ্ছে সেগুলোকে তখন ডাক্তার দেখিয়ে বা ঘরোয়া পদ্ধতিতে সেগুলোকে সারানো হয় তাছাড়া যখন গরমকাল থাকে বা বর্ষাকাল হয় ওই সময় দেখা যায় যে জল জমে অনেক জায়গায় মশা তৈরি হচ্ছে তো সেখানে ম্যালেরিয়া ডেঙ্গু এই সব মশা তৈরি হয় তো সেইখানে সেই মশাগুলো যখন মানুষদের কামড়ায় সেই রোগেরও সংক্রমিত হয় অনেক মানুষ তো সেগুলো প্রতিরোধ করার জন্য তাদেরকে পরিষ্কার পরিছন্ন প্রথমত থাকতে হবে চারিদিক নোংরা যাতে না হয় আবর্জনা যাতে না হয় সেইগুলো দেখতে হবে লক্ষ্য রাখতে হবে এবং তাছাড়া যদি হয়েও যায় ম্যালেরিয়া বা ডেঙ্গু তখন তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে তাদেরকে চিকিৎসা করানো উচিৎ